ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনুশীলন অনুসরণ করি যেমন মশা যাতে বাড়িতে না ঢুকতে পারে তার জন্য জানলাতে খুবই মানে ছোটো পরিমাণের নেট বা জাল ব্যবহার করি এছাড়াও ঘুমোনোর সময় মশারি টাঙিয়ে ঘুমোয় বাড়িতে কোন রকম মশা বা কিছু দেখতে পেলে স্প্রে করি এবং মশা মারার জন্য বিভিন্ন ওষুধও ব্যবহার করা হয় এছাড়াও বাড়িতে বা বাড়ির আশেপাশে ছাদে কোন আনাচে কানাচে জল জমতে দিই না এই জল জমে বিভিন্ন মশা সেখানে ডিম পাড়ে এবং মশাবাহিত রোগ হয় ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় এবং এইগুলোকে প্রতিরোধ করার জন্যই আমাদেরকে বিভিন্ন রাস্তায় এবং বাড়ির কোথাও যদি জল জমে থাকে সেটাকে সঙ্গে সঙ্গে ভালো করে পরিষ্কার করা উচিত কারণ জল জমতে দেওয়া ঠিক নয় এই জলের জন্যে বিভিন্ন ধরনের রোগ হয় এই এরই একটা রোগ হল ডেঙ্গু বা ম্যালেরিয়া এগুলোকে প্রতিরোধ করার জন্য আমাকে এইগুলি এই জিনিসগুলি অনুসরণ করতে হবে